আমার পরিবার বলতে গেলে আমি প্রথমেই বলি আমার পরিবার হলো একান্নবর্তী পরিবার আমার পরিবার কী বলবো এক কথায় শান্তির নীড় আমাদের পরিবারে আমরা থাকি আমি থাকি আমার ছেলে মেয়ে থাকে আমার তিন দেওর থাকে তিন দেওরের পরিবার থাকে তাদের ছেলেমেয়েরা আমার ছেলেমেয়েরা সবাই একে অন্যের সঙ্গে সব সময় হাসি ফূর্তিতেই থাকে তারা কেউ কখনও বুঝতে পারে না যে ওরা একই মায়ের সন্তান নয় আমার পরিবার মানে এত আনন্দের পরিবার এখন আমার তো মনে হয় এখনকার দিনে খুব কম দেখা যায় এখন সবাই থাকে একা একা কিন্তু আমরা এই যে একসঙ্গে মিলেমিশে থাকি এটা যে কত আনন্দের সবাই সবার জন্য আমরা প্রাণ দিতেও পারি আমারা কখনও মানে বুঝতে পারি না যে আমরা সবাই মানে কেউ এক পরিবার থেকে আমরা আসিনি আমরা চার জায়ে মিলে সব কিছু কাজ একসঙ্গে করি যে যার যখন শরীর খারাপ হয় সে তখন খুব ভালোভাবেই বিশ্রাম পেতে পারে ওই জন্য একান্নবর্তী পরিবারের যে কী আনন্দ সেটা যাদের নেই তাদেরকে বললেও হয়তো বুঝতে পারবে না যে এ এর যে কি আনন্দ আর বন্ধু বলতে গেলে বন্ধু যে সেইরকম এখন যেমনই হোক একটু বয়স হয়েছে বন্ধু অনেক নেই তবে কিছু বন্ধু আছে সেই বন্ধুদের সঙ্গে সব সময় মানে দেখা সাক্ষাৎ না হলেও একটু ফোনের মধ্যে যোগাযোগ আছে আর পাশাপাশি যে সব বন্ধু আছে বিশেষ করে সকাল বেলায় রাস্তা হাঁটতে যাওয়ার বন্ধু একসঙ্গে আমরা কয়েক জন মিলে রাস্তা হাঁটতে যাই তখনই যা টুক টাক গল্পগুজব এইসব হয় আর এরপরে যের যার বাড়িতে এসে কাজ নিয়েই ব্যস্ত থাকি তবে বন্ধুরা আমার কেউ খারাপ নয় সবাই সবাইকেই সৎ উপদেশ আমরা দিয়ে থাকি